হ্যাঁ দাদা আমি বলছিলাম আপনার একটা বড়ো জুতো দোকান আছে তো হ্যাঁ আপনার ওই শোরুম টাইপের একটা জুতো দোকান আছে আমি আমাদের এখানকার ছেলেরা এনেছিলো তা একটু কী কী জুতো আছে একটু বাচ্চাদের বা বয়স্কদের যে কী কী জুতো আছে একটু স্যাম্পেল আমাকে একটু ভাবে বলবেন যে বুট বা অন্য কোনো স্যান্ডেল টাইপের আচ্ছা দাদা একটু ইয়ে আপনার আমাদের বড়োদের বুটের দামটা একটু বলবেন কিরম কি রেঞ্জের আছে আচ্ছা বাচ্ছাদের ও আচ্ছা তাহা স্যা আচ্ছাা স্যান স্যান্ডেলগুলো কিরম দাম আছে দাদা আচ্ছা দাদা দাদা থ্যাংক ইউ আর আমি ইয়ে হ্যালো হ্যালো আপনি দোাকানটা কখন খোলেন আচ্ছা দুপুর দিকে গেলে কি আপনাকে পাবো দোকানে আচ্ছা দাদা

আচ্ছা আমি আ আ আচ্ছা এবার ঠিক আছে ফ্যামিলির কেনাকাটা করবো ঠিক আছে ফ্যামিলিকে তাহলে নিয়ে একদিন আমনি আমার আপনার দোকানে আমি দুপুরের মধ্যে যাবো আর ঠিক আছে থ্যাঙ্ক ইউ